হ্যাঁ বলুন আচ্ছা ও হ্যাঁ ওই মন্দিরটার রাস্তা ওই মন্দিরটা আপনার আমার ঠিক তেল পাম্পটা যাচ্ছেন দিয়ে সোজা যাবেন সোজা গেলে যে জেলা সদরের যে অফিসটা পড়ছে ওই অফিসটার বাঁ দিকে প্রায় পাঁচ কিলোমিটার হবে পাঁচ কিলোমিটার হবে এখান থেকে ওই অফিসটা যাবেন অফিসটার পাশে দেখবেন একটা বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে ওর পাশে ডানদিকের গলিতে দেখবেন একটা শাড়ির দোকান ওর অপোজিটেই আপনার ওই মন্দিরটা পাবেন আপনার এখান থেকে কীসে যাবেন আপনি মোটর সাইকেলে গেলে আপনার দশ পনেরো মিনিটের মতো লাগবে

হ্যাঁ হুম হুম মাঝখানে ওই যে সদর যে যেখানটা বলছি জেলা সদর ওখানটার কাছটাই আপনি ট্রাফিক পাবেন ওখানে হচ্ছে হ্যাঁ ওই দিকে বাম হা বাম হাতে নিবেন আর কি বাম দিকটায় তাহলেই হ্যাঁ হ্যাঁ বাম দিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইখানে অফিস হ্যাঁ ওখানে ওয় অফিসটা আছে তো ওখানটায় আর একদম তিন মাথানি মোড় হুম হুম আচ্ছা ও আপনি যদি ভিড় হয় তাহলে একটু ট্রাফিকের যদি সিগন্যাল পড়ে যায় তাহলে তো আপনার একটু সময় লাগবেই আদ ঘন্টা এপরে কীরকম টাইমে যেয়ে পৌঁছাবেন তার উপর তার উপর নির্ভর করবে তো সকালের হ্যাঁ সকালের দিকে খুব সকালের দিকে হলে ভিড়টা কম হবে কিন্তু একটু বাজ মানে দশটার দিক করে বা এগারোটার দিক করে গ্যালে ওই সময়টা বাজারের সময় তো ওই সময়টা অফিস কাছারি ওই সময়টা একটু ভিড় বেশিই হবে আপনার আবার একটু পরের দিক হ্যাঁ হ্যাঁ পরের দিকে গেলে আপনার আবার সময় কম লাগবে হুম হুম হুম